বিজ্ঞানের কী কী নির্ভর করে পরিবর্তন ঘটেছে আমার জীবনে বর্তমানে রোজকার জীবনে যে প্রভাবটা ফেলেছে সেটা হচ্ছে কম্পিউটার বা ল্যাপটপের একটা কিছুটা প্রভাব ফেলেছে কম্পিউটার ল্যাপটপের মাধ্যমে অনেক কিছু আছে যেগুলো আমাকে এখনও শেখা হয়নি বা কিছু কিছু জায়গাতে আছে দেখা দেখা হয়েছে যেখানে চক চক বা ডাস্টারের পরিবর্তে এখন ইলেক্ট্রিকের যে সমস্ত বোর্ডগুলো বেরিয়েছে সেখানে লেখা হচ্ছে কিন্তু কিছু একটা সুইচ চাপলে সেটা আবার মুছে যাচ্ছে এছাড়া অনেক পরিবর্তন লক্ষ্য করা যে যা আগে যেমন ছিল পেট্রল চালিত বাইক বর্তমানে বিজ্ঞানের যুগে সেটা চার্জের সিস্টেমে সেই বাইকটা বের করা হয়েছে চার্জিং গাড়ি বা চার চাকা বের করা হয়েছে এই সমস্ত আমাদের বের করার ফলে যাতায়াতের কিন্তু সুবিধা হয়েছে তা ছাড়া তো ইলেক্ট্রিক তো অনেক নষ্ট হয়েছে ইলেকট্রিকের ঘাটতি দেখা দিচ্ছে এই সমস্ত আমাদের জীবনে প্রভাবগুলো দেখা যাচ্ছে কাজের জায়গাতে